হ্যাঁ আমি ছবি আঁকার পাশাপাশি পেনসিল স্কেচিংও করি তবে আমার মনে হয় পেনসিল স্কেচিংটা খ সবচেয়ে সুন্দর লাগে এ তবে ড্রয়িং কিংবা আঁকাটা হচ্ছে সে সবচেয়ে সহজ খুব সহজেই আমরা এঁকে নিতে পারি পেনসিলের সাহায্যে তো এটা খুব সহজ দিক বলতে পারি কিন্তু যদি আমরা দেখি যে সৌন্দর্য একটা আঁকা মানে তো সৌন্দর্যের ব্যাপার থাকে তো যদি আমরা বলি সৌন্দর্যের দিক থেকে তাহলে সৌন্দর্যের দিক থেকে স্কেচিংটা হচ্ছে সৌন্দর্য একটা আঁকার মধ্যে সৌন্দর্য ফুটিয়ে তোলে এই স্কেচিং স্কেচিংয়ের মধ্যে আমরা একটা সুন্দর ভাব পরিপুষ্ট করতে পারি যেই একটা ট্ আঁকার মধ্যে যে ভাব ফুটে উঠে সেই ভাবটাকে আমরা খুব সহজেই এই স্কেচিংয়ের মাধ্য দিয়ে মধ্য দিয়ে দিতে পারি এর ফলে আর সরল সহজ সরল সহজের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ড্রয়িং শুধু সিম্পল আঁকাটা যদি বলি তাহলে সেটা খুব সহজ কারণ খুব কম সময়ের মধ্যে এটা আঁকা যায় এবং শুধু পেনসিল আর রাবারের মধ্যে দিয়ে আমরা এইটা খুব সহজেই করে নিতে পারি খুব অল্প সময়ে এর ফলে আমাদের সময়টা খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায় এবং খুব কম সময়ের মধ্যে আমরা অনেকগুলো আঁকা কমপ্লিট করতে পারি